আমি আমার ঘোড়ার প্রতিনিয়ত যত্ন নিই ঘোড়ার স্বাস্থ্যের জন্য আমি ঘোড়াটিকে নানান রকম স্বাস্থ্যকর ব্যায়াম করাতে থাকি ঘোড়াটিকে মাঠে নিয়ে যাওয়া তাকে নানান রকম ট্রেনিং দেওয়া সবই আমি করে থাকি ঘোড়াটিকে পুষ্টিকর খাবার খাওয়ানো থেকে শুরু করে ঘোড়াটিকে প্রতিনিয়ত স্নান করানো এবং দৌড়ানো সবই আমার করা হয়ে থাকে ঘোড়াটিকে সুস্থ রাখার জন্য আমি রোজ ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থার দিকেও খেয়াল রাখি ঘোড়াটি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসককে ডেকে তার পরিষেবা করাই এবং সুস্থকর খাদ্য ও পুষ্টিকর খাদ্য দেওয়ার চেষ্টা করি